যোগব্যায়াম শিক্ষার্থীদের অ্যাকাডেমি কর্মকর্তা এবং মানসিক সুস্থতার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে নিম্নলিখিত উপায় অ্যাকাডেমি কর্মকর্তা এক মনোযোগ ও ফোকাস বৃদ্ধি দুই স্মৃতিশক্তি উন্নতি তিন প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি চার সমস্যা সমাধান ক্ষমতা বৃদ্ধি পাঁচ আত্মবিশ্বাস বৃদ্ধি মানসিক সুস্থতা এক চাপ ও টেনশন কম কমানো দুই আবেগ নিয়ন্ত্রণ তিন আত্মসম্মান বৃদ্ধি চার সুখী ও শান্ত মনের বিকাশ পাঁচ সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়